বারো তিন দুহাজার পাঁচ পনেরো সাত দুহাজার তিন এক এক দুহাজার বাইশ ঊনত্রিশ পাঁচ দুহাজার আট তেরো বারো দুহাজার চোদ্দো